আমার প্রিয় রেসিপি হল চিলি চিকেন চিলি চিকেন রান্না করতে মাংস তার কনফ্লাওয়ার ডিম এগুলো লাগে এগুলো ম্যারিনেট করে তারপরে রান্না করে খায় খেয়েছি এই রান্না করার পরে যখন রুটি দিয়ে খাই এটা আমাকে ভীষণভাবে ভালো লাগে এবং চিলি চিকেনটা শুধু আমি না আমার পরিবারের সদস্যরা সবাই এটা ভীষণভাবে পছন্দ করে আমার সেই জন্য এই রেসিপিটা বানাতেও খুব ভালো লাগে এবং জিনিসটা খেতেও খুব ভালো লাগে বলে এই রেসিপিটা আমি সবথেকে তৈরি করতে পছন্দ করি